বাচ্চাদের অবশ্যই ড্রয়িং শেখা উচিত কারণ এখন কী স্কুলে সব কিছুতে ড্রয়িং লাগে ভূগোল বিজ্ঞান এসব জিনিসেও ড্রয়িংটা খুবই দরকার তো বাচ্চাদেরকে ড্রয়িংটা অবশ্যই শেখা দরকার তো স্কুলে ড্রয়িংয়ের এটা ক্লাসটা অবশ্যই করানো উচিত বা বেশি বড় বড় কিছু আঁকার থেকে বাচ্চাদেরকে ছোট ছোট জিনিস থেকে শুরু করানো অবশ্যই দরকার যেমন কী গাছ পাখি ঘর ফুল নদী পাথর পাহাড় সূর্য চাঁদ তারা প্রভৃতি জিনিস ছোট ছোট জিনিস আঁকা শেখানো উচিত তারপরে যাতে শিক্ষার উপরে না চাপ পড়ে তো ওই কারণে বেশি বড় জিনিসে না যাওয়াটাই ভালো ছোটর উপরেই প্রথমে শুরু করাটা উচিত